আজ ভারতের সবথেকে বড় যে পরিবেশ স গত সমস্যাগুলি রয়েছে যা ভারতবাসীকে সেই সমস্ত সমস্যাগুলির মুখোমুখি হতে হয় সেগুলি হলো খরা বন্যা এছাড়া নানা ধরনের সুনামি নানা ধরনের তুফান এই সমস্ত সমস্যাগুলির মুখোমুখি ভারতকে হতে হয় এবং গত কয়েক বছর ধরে আমি আমার চারপাশের যে নদী বন পর্বত পাহাড় সমুদ্র খামার রয়েছে তার নানা পরিবর্তন দেখেছি যেমন নদীর আমাদের বাড়ির কাছে যেই নদীটি ছিল সেই নদীটির ও এক ধারটা বুজে বুজে আসছে এবং অপর ধার সেই নদীটির ক্ষয় খেয়ে খেয়ে আসছে এছাড়া এখানে বন কেটে ফেলছে মানুষজন এবং বন কাটার ফলে এখানের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে এবং বন কাটার ফলে অনেক জন্তু যেগুলো জীবজন্তু যারা বনে বসবাস করত তাদের উৎস প্রায় হারিয়ে গিয়েছে এছাড়া পর্বত এবং পা পর্বতের জল গলে যা পর্বতের যে বরফ সেটা দিয়ে গলে গলে জলে পরিণত হচ্ছে এবং সমুদ্রের যে লেয়ার বা সমুদ্রের যে জলের স্তর সেটা অনেকটাই বেড়ে যাচ্ছে এবং নানা কারণে বর্ষার কারণে অতিরিক্ত বর্ষার কারণে বন্যা হওয়ার ফলে মাটি ধোয়া হয়ে চলে যাচ্ছে এছাড়া আমি এখানে সারা বছর ধরে ঋতুতে অনেক রকমই পরিবর্তন দেখতে পাই যেমন এখানে গ্রীষ্মকাল আসে এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন গ্রীষ্ম আসে সেই গ্রীষ্মকালে গরমটা অনেকটাই বেড়ে গিয়েছে কারণ আমাদের গাছ কাটার ফলে এখানের তাপমাত্রা দীর্ঘদিন ধরে বাড়তেই চলেছে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের এখানে পশ্চিমবঙ্গে অনেকটাই বেশি পরিমাণ তাপমাত্রা রয়েছে এবং বৃষ্টির দিনে অতিরিক্ত বৃষ্টি হয় এবং শীতে শীতকালেতেও অতিরিক্ত ঠান্ডা আর পড়ে না